পূর্ব বর্ধমান জেলার প্রধান যে সামাজিক কল্যাণও সেগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা দারিদ্র উন্মোচন এবং নারীর ক্ষমতায়ন এইগুলি আমি পূর্ব বর্ধমানে দেখে থাকি এবং স্বাস্থ্য ব্যবস্থা বলতে জন্য যে উদ্যোগগুলো নেওয়া হতো বিভিন্ন ধরনের স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে পূর্ব বর্ধমানের জায়গায় জায়গায় স্থানীয় এলাকায় যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে তার মধ্যে রায়ান রয়েছে সেগুলো নানা ধরনের স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে পঞ্চায়েতের আন্ডারে অনেক ধরনের স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে তো আলাদা আলাদা রকমভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কেউ হয়তো ঘরে ঘরে গিয়ে অনেকজনকে লোক ডাকা হয়েছে যারা কোনো যদি প্রবলেম হয় তাই জন্যে ওইটা সার্ভে করা হয় ঘরে কোনো সমস্যা আছে কি না সেই নিয়ে একটা লিস্ট তৈরি করে তারপরে সেটাকে সরকারের কাছে পাঠানো হয় এবং সরকার তারপর উদ্যোগ কার্যে স্বাস্থ্য ব্যবস্থা আরো বাড়ানো অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রগুলি বাড়ানো উচিত কি না সেখানে লোক নিয়োগটা বাড়ানো উচিত দিকে নয় এই সমস্ত সম্বন্ধে আলোচনা করা হয় এবং এই উদ্যোগগুলি নেওয়া হয় যাতে মানুষটা যাতে কোনো রকমভাবে যদি বিপদে পড়ে তাহলে কিছুক্ষণের জন্য হলেও যেন তারা ভালো একটা চিকিৎসা পেতে পারে এবং যাতে সেরে উঠতে পারে সেজন্য সরকার অনেক উদ্যোগও নেয় আর আমাদের এলাকায় সুবিধার্থে জন্য সরকার অনেক ধরনের স্কিম বের করেছে সেগুলোর মধ্যে একটা হল সড়ক যোজনা যেটা এখন নতুন বেড়িয়েছে এবং এই সড়ক এই সড়ক যোজনাতে অনেক মানুষকেও ওরা তার কাজে লাগিয়ে যাবে একটু দৈনিক জন্য মানুষ তাদের জন্য কাজের জোগান পড়েছে তারপরে একশো দিনের কাজ থাকে এখন সেটা বন্ধ আছে কিন্তু সেটাও একটা স্কিমের মধ্যে পড়ে তাছাড়া দুয়ারে সরকার রয়েছে এই দুয়ারে সরকার স্কিমের মাধ্যমেও অনেককে কাজে জোগান দেওয়া হয় তারপরে অনেক ধরনের প্রজেক্ট থাকে ছোটখাটো সেই প্রজেক্টের আন্ডারেও অনেক ধরনের আরকি মানে মানুষজনের আর্থিক সঙ্কট দূর করার জন্য এই প্রজেক্ট স্কিমগুলো বার করা হয় তারপরে তো অনেক ধরনের ভাতা রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গ সরকার তা এখনো চালিয়ে আসছে তো এইভাবে মানুষেরা নিজেদের আর্থিক উন্নয়নটা একটু করে থাকে সরকারি স্কিমের মাধ্যমে